এই এলাকার কিছু স্থানীয় লোকগীতি হলো গম্ভীরা গান আর মানব পুতুল নাচ এখনকার বর্তমান দিনে যা অবস্থা এখনকার জেনারেশান হয়তো এই গম্ভীরা গান আর লোকগীতে নাচ সম্পর্কে কিছুই জানে না আমরা যখন ছোটো ছিলাম তখন গ্রামে গঞ্জে মানে আমাদের হয়তো পাড়ায় পাড়ায় এই গম্ভীরা গান নাচ মানব পুতুল নাচ এগুলো হতো আর মনসাগানও এখন দেখ মনসাগান সব অনেক জায়গায় হয় আর মনসা গান এখনও কিছু কিছু জায়গায় দেখা যায়